হ্যালো স্যার আমি আপনার উবার কোম্পানির থেকে কাল এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম তো ক্যাবটি আগামীকাল আমি বুক করেছি এবং ক্যাবটি আমার আগামীকাল সকাল আটটার মধ্যে আসা চাই কারণ ক্যাবটি আমি ক্যাবটিতে করে আমি কলকাতা এয়ারপোর্টে যাব এবং সেখানে আমি আমার বারোটার মধ্যে ফ্লাইটটি ধরবো এবং ক্যাবটি যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় আপনি সেই ব্যাপারে একটু খেয়াল রাখবেন এবং ক্যাবটিকে আপনি সঠিক সময়ে পাঠিয়ে দেবেন নইলে কিন্তু আমার ফ্লাইটটি মিস হয়ে যাবে এবং আমি আর যেতে পারবো না তাই আমি চাই আপনি ক্যাবের ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে রাখুন এবং ক্যাবে দরকারে ক্যাবের ড্রাইভারের নাম্বারটি আমাকেও পাঠিয়ে রাখুন যাতে আমি তার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি এবং অতি অবশ্যই কালকে সকাল সাতটার মধ্যে ক্যাবটি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন আমার লোকেশনে পাঠিয়ে দেবেন যাতে আমি তাড়াতাড়ি কালকে কলকাতা যেতে পারি এবং আমার ফ্লাইটটি আমি ঠিক সময়ে ধরতে পারি